আমাদের এই সাশ্রয়ী মূল্যের যে সমস্যা সেই সমস্যা আমাদের এখানকার মানুষজনদেরকে বা আমাদের এখানকার শহরের যে সমস্ত বাসিন্দা রয়েছে তাদের সকলকে খুব বিশেষভাবেই প্রভাবিত করেছে যেমন তারা বিভিন্ন পরিবহনের সময় তারা সাশ্রয়ী মূল্যের অভাবে অনেক সময় অনেক দূর বা তাদের পছন্দমতো জায়গা তারা খুঁজে যেতে পারে না যেমন ধরুন আমাদের নিকটবর্তী যে সমস্ত শহরে বা এলাকাতে যে স্বাস্থ্য সেবাটা রয়েছে সেই স্বাস্থ্য সেবাতে তারা সাশ্রয়ী মূল্যের জন্য তারা নিজেদের প্রয়োজন মতো তারা যেতে পারে না তাদেরকে অনেক সময়ই থেমে যেতে হয় কারণ তাদের মূল্যটা এতটাই কম আর তাছাড়া বিভিন্ন ধরনের শিক্ষা বা চাকরির ক্ষেত্রেও সুযোগ পাওয়া সত্ত্বেও তারা সেই চাকরি খোঁজার যে জন্য সাশ্রয়ী মূল্যের অভাবে যেতে পারে না আর এইসব ব্যা জিনিস থেকে আমাদের এই সাশ্রয়ী মূল্যের জন্য আমাদের এখানকার মানুষজনকে খুব বিশেষভাবে প্রভাবিত করেছে আজকের আজকালের এই দুনিয়াতে তাই আমাদের এখানকার মানুষজন এতটাই মূল্য কম থাকায় তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে অনেক সময় পিছিয়ে যায় বা অনেক সময় সরে যেতে আয় হয় কারণ আমাদের এই এলাকার মানুষজনেরা তেমন অতটা ধনী বাড়ির কেউ নয় তাই তাদেরকে বিভিন্ন ধরনের এর কাজবাজের সঙ্গে যুক্ত থাকতে হয় বা বিভিন্ন ধরনের কাজ করতে হয় রোচকারের জন্য তাদেরকে দিন আনে দিন খেটে খেতে হয় কিন্তু যখন তারা বড়ো বড়ো সুযোগ সুবিধা পায় যেমন শিক্ষা বা চাকরির ক্ষেত্রে তাদের ওই একটা সমস্যা সাশ্রয়ী মূল্যের জন্যই তারা সেই সমস্ত বড়ো বড়ো ও চাকরিগুলোকে তারা গ্রহণ করতে পারে না আর তাছাড়া আমাদের এই নিকটবর্তী এলাকায় বড়ো যে স্বাস্থ্য সেবাটা রয়েছে সে স্বাস্থ্য সেবাতেও তারা প্রয়োজন মতো যেতে পারে না তাদের বাড়িতে কোনো রোগী যদি অসুস্থও হয়ে যায় তাড়াতাড়ি তারা সেই জায়গাতে এ মূল্যের অভাবে নিয়ে যেতে পারে না কারণ আমাদের এলাকার মূল্যের অভাবে এ কোনো কিছু কাজ হয় না সমস্ত জায়গাতে কাজ করাতে গেলে মূল্য দিয়ে করতে হয় তাই প্রতিটা মানুষ এই সাশ্রয়ী মূল্যের জন্যই বিভিন্ন ধরনের সমস্যায় দৈনন্দিনই পড়ে চলেছে